হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার হাঁটুর যে আমি এ তোমার বৌমা ব শাশুড়ি বলছি আমি অনেক দিন ধরে আমার হাঁটুর ব্যথা ডাক খুব বেড়েছে ও অ্যালোপাথিক ওষুধ তো খেয়েছি কতো দিন ধরে হ্যাঁ এখন তুমি না বলছিলে যে একটা অ্যালোপথি ডাক্তারখানা আছে সেইখানে আমাকে একটু নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কবে নিয়ে যাবে হুম ও

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও হ্যাঁ সেভাবে আমি রেডি তোমার বাড়িতে যাবো

হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো সোমবার ব